প্রাচীন যুগে আমরা সবাই সাধু ভাষায় কথা বলতাম সাধু বাংলা ভাষা যে সাধু ভাংলা ভাষা আমাদেরকে আমরা সংস্কৃত ভাষা নামে জানি সংস্কৃত ভাষায় আগে মানুষের মানুষের মধ্যে কথা বলত কথা হতো তারা তাদের এই সংস্কৃত ভাষাটাকে আস্তে আস্তে যত দিন গিয়েছে যত চারিদিকে মানুষজন এদিক ওদিক এদিক ওদিক ঘোরাঘুরি করেছে এদিক ওদিক গিয়েছে তারা তাদের ভাষাটাকে আদান প্রদান করে ভাষাটাকে আস্তে আস্তে অনেক অনেক ডেভেলপ অনেক উন্নত করেছে যে উন্নত করার মাধ্যমে আস্তে আস্তে আমরা ইংরাজি সংস্কৃত হিন্দি এসব ভাষার মধ্যে আমরা আমাদের ভাষাটাকে মিলিয়ে দিয়েছি যে মেলানোর কারণে আমাদের এমন হয়ে গিয়েছে যে আমাদের ভাষার মধ্যে বাংলার সাথে হিন্দি মিক্স হয়ে গিয়েছে বাংলার সাথে সংস্কৃত মিক্স হয়ে গিয়েছে বাংলার সাথে ইংরাজি মিশ্রিত হয়েছে এই ইংরাজি মিশ্রিত হয়েছে সংস্কৃত মিশ্রিত হয়েছে হিন্দি মিশ্রিত হয়েছে সেই মিশ্রিত হওয়ার ফলে আমাদের অনেক কিছু আমরা আমরা অনেক কিছু অন্যরকমভাবে কথা বলি যেমন কথা বলি আমরা যে আমি খুব স্মার্ট যেটা আমরা বাংলাতে আগে বলতাম যে আমি খুবই বুদ্ধিমত্তা কিন্তু এটা এখন আমাদের এমনভাবে বদলে গিয়েছে ভাষা আদান প্রদানের মাধ্যমে যেটা আমরা এখন সোজাসুজি ভাবে বলি যে আমি একজন স্মাট বয় আমি একজন বুদ্ধিমত্তা ছেলে যেটা আমরা আগে বলতাম আমি একজন বুদ্ধিমত্তা বালক যেটা এখন আমাদের বদলে আমরা যেটা স্মার্টলি অনেক ভাষা পরিবর্তন আদান প্রদানের মাধ্যমে অনেক ভাষা পরিবর্তন হয়েছে যেটা এখন আমরা কে বলি চলতি বাংলা ভাষা যেটা আমরা বলি এখন যেটা এখন সব জায়গায় চলে বাংলা ভাষাটা ইংরাজি ভাষা সংস্কৃত ভাষা দ্বারা প্রভাবিত হয়ে আজকে আমাদের এই বাংলা ভাষা অনেক অন্য রকম ভাবে আমরা শিখেছি জেনেছি এবং বলছি